আমার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা যার উপর আমি কাজ করছি এমন একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা হল বাংলা ভাষা নিয়ে কাজ করা আমি বাংলা ভাষা নিয়েই কাজ করি বাংলা ভাষাকে ভালোবাসি আমাদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা বার্ণপুর আসানসোলে যেখানে যেরকম বাংলা ভাষা নিয়ে কাজ হয় আমি সেখানে যাই এবং সাগ্রহে সেই সমস্ত জায়গায় নিজেকে নিয়োজিত করি বাংলা ভাষার উপর বক্তৃতা দেওয়া গান কবিতা সমস্ত কিছু বলা এই সমস্ত কিছু আমার মনকে উৎফুল্ল করে